আমি জামাটি ভালো হিসেবে কিনেছিলাম কিন্তু বাড়িতে এসে দেখি কাপড়টি খুব নিম্নমানের জামাটি পরতে ভালো লাগে না কারণ জামাটি ছিল টেরিকটের এই গরমে পরতে খুব কষ্ট লাগছিল এই ধরনের কাপড় হিসেবে জামাটির দামটাও খুব বেশি নিয়েছে এই নিম্নমানের কাপড় আর পরে কিনব না এই ধরনের কাপড় কিনে আমি খুব ঠকে গেছি